আমার বাগানে রোপন করা গাছপালাগুলি যেরকম বাড়তে দেখলে আমার খুব ভালো লাগে যেমন একটা গাছ কিনে সেই গাছটা একটা টবে বসিয়ে গাছটা আস্তে আস্তে বড় হল বড় হওয়ার পরে গাছটাতে কুঁড়ি এলো ফুল গাছ হল কুঁড়ি আসবে কুঁড়ি আসলে কুঁড়িটা দিনকে দিন বড় হয়ে ফুল ফুটলো ফুলটা ফুটলে ফুলের রংটা খুব সুন্দর দেখায় যেমন গাঁদা ফুল বলো ডালিয়া বলো এই ফুলগুলি তো শীতকালে খুব ভালোই হয় ফুলগুলো বাড়িতে লাগালেও দেখতেও খুব সুন্দর লাগে তারপরে এ গাছটা আমি নিজে হাতে বসিয়েছি সেটাও খুব ভালো লাগে যে আমি নিজে হাতে একটা জিনিস বানিয়েছি সেটাও খুব সুন্দর দেখাচ্ছে বা হয়েছে তাই গাছটা বসিয়ে আমার তো খুব ভালো লাগে